হ্যালো হ্যাঁ দিদি ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি দি বলছি আপনার দোকানে না কি মাটির প্রদীপ পাওয়া যায় আমি একশো পিস কিনতাম আর কি তাহলে কত কী লাগবে হ্যাঁ ডিজাইন প্রদীপ নিতে গেলে কত পড়বে দিদি ডিজাইন প্রদীপ নিতে গেলে কত পড়বে

আজ বিকেলে দোকান খোলা থাকবে তো ও দি আপনি কি আমার একশো পিস লাগবে দিদি আপনি কি সব কিছু বাড়িতে তৈরি করেন নকশা ডিজাইন

ও আজকে তাহলে আমি একশো পিস নিতে চাইলে পেয়ে যাবো তো দিদি হ্যাঁ ছোটো বড় সব রকমেরই পাওয়া যাবে

আচ্ছা

তাহলে আজ বিকেলে দিদি আগে যেয়ে দেখে আসতে হবে না গেলেই কিনতে মানে কেনা যাবে আচ্ছা আমি যেয়ে তাহলে আজ বিকেলে যাবো যেয়ে দেখব যদি আমার পছন্দ হয় তাহলে কিনব হুম হুম আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে আর কি ওই জন্য আর কি হ্যাঁ ঠিক আছে দিদি আমি বিকেলে যাচ্ছি